স্রোতে সুইমিং পুলে খেলা খুবই কষ্টদায়ক কারণ স্রোতের মধ্যে দিয়ে খেলতে গেলে অনেকটা পরিশ্রম করতে হয় এখানে অতক্ষণ খেলাও যায় না অন্য খেলাগুলো যেমন খেলা যায় স্রোত ছাড়া যে খেলাগুলো খেলা যায় এখানে কিন্তু স্রোত থাকলে আর সুইমিং পুলে অতটা ভালোভাবে খেলা যায় না আর পরিশ্রমও অনেকটা হয়ে যায় আর সুইমিং পুলে খেলতে গেলে তো অনেকটা ভালোই খেলা যায় স্রোতের থেকে একটু বেশিক্ষণ সময় দেওয়া যায় এখানে ওনারা একটু বেশি পরিশ্রম করতে পারে বেশি থাকতে পারে সাঁতারুদের সাঁতার কাটার যে বিশেষ ভুলগুলো হলো এখানে সাঁতার কাটতে আসার আগে কোনো রকম অ্যালকোহল বর্জন করাই উচিত আমার যা মনে হয় অ্যালকোহল খেলে বিভিন্ন রকম মানে ক্ষতির সম্ভাবনা থাকে জল থেকে না উঠতে পারে এমন কি মৃত্যুও হয়ে যেতে পারে কেন অ্যালকোহল খেলে তো শরীরের কোনো ঠিকমতো শক্তি আর কাজ করে না তখন অন্য রকম হয়ে যায় শরীরের সব কিছু তখন নিজের মাথারও ঠিক থাকে না যে আমি কী করছি কতক্ষণ থাকব কীভাবে থাকব কোথায় থাকব আর জলের ভয়কে কাটিয়ে ওঠার জন্যে সাধারণত জলে প্রথমে অল্প কিছুক্ষণ করে থাকা দরকার জলের গভীরে কিংবা অনেক দূরে সাঁতার না কাটাই ভালো জলের কাছাকাছি পাড়ের দিকেই বেশিরভাগ সাঁতারটা কাটা শেখা উচিত প্রথমে অল্প জলে কিছু কিংবা ধরে ধরো বাঁশ কিংবা কোনো ঘাটের কোণা ধরে প্রথমে সাঁতারটা শেখা দরকার এভাবে আস্তে আস্তে জলের ভয়কে কাটাতে হবে তারপর অনেকজনের সঙ্গে সাঁতার কাটতে কাটতে জলের ভয়টা কেটে যাবে সাধারণত বাণিজ্যিক সাঁতার বলতে বুঝি যে সাঁতারটার মাধ্যমে কিছু উপার্জন করা যায় আর ঐতিহ্যবাহী সাঁতার বলতে বোঝায় সাধারণত ছোটবেলায় আমরা যেগুলো জলে নেমে পাড়া গ্রামে ছেলেগুলি যেভাবে শিখেছে কোনো পয়সা খরচ না করে সাধারণভাবে অতি সহজে এটাই হচ্ছে ঐতিবাহ্য ঐতিহ্যবাহী সাঁতার বলে আমার মনে হয় আর সবচেয়ে ভালো স নদী সমুদ্র না সুইমিং পুলে সাঁতার কাটা কারণ এখানে বিভিন্ন রকম ব্যবস্থা আছে ওঠা নামার এখানে জলটা বেশ সব রকমভাবে মানে নিয়ন্ত্রিত করা থাকে ধরো তাপ টাপ আর নদীতে ধরো বিভিন্ন সমু নদীর বিভিন্ন সময় বিভিন্ন রকম ওয়েদার থাকে তার জন্যে নদীর জলের সমুদ্রের জলের ঠান্ডা ভাবটা বেশি থাকে সেটাতে অতক্ষণ জলে থাকাও যায় না সাঁতারও বেশিক্ষণ কাটা যায় না আমার মনে হয় সমু পুকুরে চা পুলে স্নানটা করা বা সাঁতারটা করা অনেক পছন্দসই অনেক মানানসই